আমাদের কোনো ধর্মীয় অ উৎসব উদযাপনের সম্প্রদায়টি ইই কথা বলা হয়েছে সেটি অ যেমন অ হচ্ছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো আমি যেহেতু হিন্দু তাই আমার কাছে দুর্গাপুজোটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর দুর্গাপুজোর আমরা যে এই চারদিন আমরা আ খুবই ভীষণভাবে আমরা পালন করি যেমন স পাঁচদিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচদিন আমরা খুবই মানে পালন করি সেখানে সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয় অ হিন্দু মুসলমান এইই হিন্দু খ্রীস্টান সমস্ত ধর্মীয় মানুষ সেখানে একত্রিত হয় আর এই পাঁচটা দিন আ আমরা আ খুবই মানে নিষ্ঠাভাবে পালন ওন করে থাকি কারণ স বাঙালীর শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা সেইজন্যে দুর্গাপূজাটাই আমার কাছে সবথেকে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান